হ্যাঁ আমি পর্যটকদের সাথে যোগাযোগ করেছি আমার বাড়ির আশেপাশেই দুজন পর্যটক রয়েছে আমি তাদের সাথে যোগাযোগ করেছি সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে তো আমি ঘুরতে যাওয়ার জন্য দীঘা যাওয়ার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করেছি দীঘা আমাদের এখানে আশেপাশেই আমাদের বাড়ির আশেপাশেই দীঘা সমুদ্র সৈকত তো সেখানে যেতে সবার ভালো লাগে আমি আগেও গিয়েছিলাম তো এবারেও ভাবলাম যে দীঘাই যাব বাড়ির সবাই মিলে সেখানে যেয়ে এ আনন্দ করব তো দীঘায় গিয়ে আমি অনেক কিছু শিখেছি সেখানে গিয়ে আমি দেখতা দেখলাম যে অনেক ধরনের মানুষ সেখানে আসছে এ অনেক ধরনের মানুষ সেখানে আছে সারা দিন আছে বা রাত্রেও সেখানে থাকার জন্য হোটেল আছে তো সেখানে থেকে মানুষ থাকে যাতে সকালে এ যে সূর্য ওঠে সেই সূর্য ওঠাটা দেখার জন্য মান অনেক মানুষ সেখানে রয়ে যায় আয় তো সেখানে গিয়ে আমিও একদিন ছিলাম তো সে অনেক মানুষের সাথে আলাপ হয়েছিল সেখানে অনেক ধর্মের মানুষ ছিল সেখানে তো সব ধর্মই সমান সেখানে গিয়ে এ অনেক ধর্মের মানুষের সাথে আলাপ হয়েছিল আমার খুবই ভালো লেগেছিল অনেক কিছু শিক্ষা পেয়েছিলাম বা অনেক মজাও পেয়েছিলাম তাদের সাথে আলাপ হয়ে এ তো আমি খুবই মজা করেছিলাম তো আবারও আমি সেই দীঘাকেই যেতে চাই